ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতের মানুষ এক হয়ে একসাথে বসবাস করে তবে তারা প্রত্যেকেই তাদের নিজেদের ধর্ম নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই নির্দ্বিধায় পালন করে ঠিক যেমন মন্দিরে ভজন কীর্তন আবার প্রত্যেক রবিবার চার্চে প্রার্থনা সভা হয় শুক্রবার দরগায় কাওয়ালি হয় মসজিদে সমবেত প্রার্থনা হয় এছাড়াও গুরুদুয়ারাতে কীর্তন হয় এছাড়াও রয়েছে বৌদ্ধধর্মের গৌতম বুদ্ধের মন্দির যেখানে প্রত্যেক সপ্তাহে প্রার্থনা করা হয় জৈন মন্দির এছাড়াও আরো বিভিন্ন ধর্মের বিভিন্ন মন্দির রয়েছে বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন দেবদেবী গুরুরা রয়েছেন তারা নির্দ্বিধায় নিজেদের ধর্মের নিজেদের বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালন করেন